হ্যাঁ আমি মনে করি যে গ্রাম অঞ্চলের প্রজন্মরা উপযুক্ত জীবনসঙ্গী পেতে সমস্যার সম্মুখীন হতে চলেছে কারণ আমরা এখন যেখানে বসবাস করি সেখানে তেমন কোনো ব্যবস্থাপনা ভালো নেই যেমন ভালো স্কুল নেই ভালো কলেজ নেই ভালো যাতায়াত ব্যবস্থা সুযোগ সুবিধা নেই বিভিন্ন দুর্যোগের কারণে বিপদগ্রস্ত হয় কারণ এখানে মানুষের অধিকাংশ কাঁচা বাড়ি সেই কারণে অনেক বিপদের সম্মুখীন হতে হয় এখানে পানীয় জলের ব্যবস্থা তেমন একটা ভালো নেই এখানে মানুষের জীবনযাপন খুব কষ্টের হয় আমাদের যা হয়েছে হোক কিন্তু যারা নতুন প্রজন্মে আমরা চাই তারা ভালো থাকুক তাদের ভালো হোক এবং ভবিষ্যতেও তারা অনেক বড় হোক এবং আমাদের মতো যেন তাদের কষ্টে দিন কাটাতে না হয় সেই কারণে সবাই গ্রামাঞ্চল ছেড়ে শহরে চলে যাচ্ছে